বাংলা ভাষা সময়ের সাথে সাথে নানাভাবে বিকশিত হয়েছে এবং এর পরিবর্তন লক্ষ্য হয়েছে বাংলা ভাষায় এগে আগে যে টান ছিল সে টান এখন অনেকটা কমে আরও সুমধুর হয়েছে